হ্যালো হ্যাঁ চা তো হবে কিন্তু দশ মিনিট দাঁড়াতে হবে যে দাদা হ্যাঁ উনুনে আঁচ আছে কিন্তু আঁচটা একটু জোরদার হবে তারপরেই চা টা শুরু হবে হ্যাঁ হ্যাঁ বসুন বসুন বসুন আপনাদের বসার জন্য তো বেঞ্চ বানিয়েছি আমি হ্যাঁ বসুন আপনি কি এখানে নতুন নাকি আপনাকে দেখিনি এর আগে আচ্ছা আচ্ছা তারপর কিসে কাজ করেন কোথায় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক ঠিক না না আরো কিছু আছে এই সন্ধ্যে বেলাতে আপনার সিঙ্গারা চপ পকোরী এইগুলোও হবে হ্যাঁ সকাল থেকে কচুরী থাকে হ্যাঁ কচুরী তো শেষ হয়ে গেছে সকালে খুলতে সাতটা নাগাদ সকালে সাতটা সাতটা থেকে মোটামুটি ওই একটা দেড়টা পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ করে দিই তারপর আবার বিকেলে সাড়ে চারটের সময় খুলি হ্যাঁ অনেকক্ষণই খোলা থাকে হ্যাঁ না আমি আপাতত একাই থাকি একটা ছেলে ছিলো ও ছেড়ে চলে গেছে আর আমার নিজের ছেলে এখন একটু পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছে বলে ও আর দোকানে দিতে পারছে না সময় আমার ছেলে যখন ছিলো তখন টোস্ট মানে ডিম পাউরুটি তারপর আপনার ওই মাখন দেওয়া পাউরুটি ওগুলোও থাকতো স্কুলের ছেলেদের কলেজের ছেলেদের যাওয়া আসার পথে ওরাও নিত ওগুলো মোটামুটি দশ বছর হ্যাঁ দশ বছর দশ বছর তো হবেই না না বেড়েছে অবশ্যই বেড়েছে এত আইটেম তখন ছিলোই না আমি শুধু চা দিয়ে শুরু করেছিলাম এখন এত সব কিছু বেড়েছে হয়ে যায় পাঁচ ছশো কাপ হয় হ্যাঁ আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার আসবেন খেয়ে দেখুন আজকে চা টা কেমন লাগে তারপর আবার আসবেন আপনাদের আশীর্বাদে সেটাও ঠিক কথা চা ছোট চা হচ্ছে পাঁচ টাকা বড়টা হচ্ছে দশ টাকা হ্যাঁ আমি এখনো রেখেছি পাঁচ টাকাই ঠিক আছে তাহলে দাদা আবার আসবেন ঠিক আছে ঠিক রাখছি তাহলে